হ্যাঁ আমার এলাকায় নানারকম ঐতিহ্যবাহী উৎসব অনুষ্ঠান উদযাপিত হয় যা সারা দেশ থেকে পর্যটকদের আকর্ষণ করে এইসব উৎসব অনুষ্ঠানগুলো হলো দুর্গা পূজা কালী পূজা ঈদ বড়োদিন নববর্ষ এবং হোলি আমরা জানি দুর্গা পূজা হলো বাঙালীদের সবচেয়ে বড়ো উৎসব এই সময় আমাদের এলাকা খুব সুন্দর করে সাজানো হয় এখানে অনেক বড়ো বড়ো প্যান্ডেল করা হয় এবং সেখানে পঞ্চদুর্গা নবদুর্গা এছাড়াও আরো অনেক ধরনের দুর্গা ঠাকুর স্থাপন করা হয় হ্যাঁ এই সময় নানা দেশ থেকে নানা ধর্মের মানুষ এখানে আসে এসে সবাই একসঙ্গে এই উৎসবটি এই উৎসবটি আনন্দের সাথে উপভোগ করে কালী পূজার সময় সবাই নানারকম বাজি ফাটায় এবং সবাই বা সবার বাড়িতে লাইটিং করা হয় সবাই খুব আনন্দের সাথেই এই উৎসবগুলি পালন করে এছাড়াও ঈদের সময় ঈদের সময়ে প্রত্যেকটি মুসলিম বাড়িতে নানা রকমের খাবার দাবার তৈরি করা হয় যেমন সিমাই ডালের হালুয়া বিরিয়ানি ফিরনী ইত্যাদি এবং সন্ধেবেলায় প্রত্যেক বাড়িতেই অনেক

এমনকি বড়োদিনের সময়তেও আমাদের এই শহরকে খুব সুন্দর করে সাজানো হয় পার্ক স্ট্রিট পার্ক স্ট্রিটের চার্চ রবীন্দ্র সদন সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ সমস্ত চার্চগুলি খুব সুন্দর করে লাইট দিয়ে ফুল দিয়ে আরো অনেক কিছু দিয়ে সাজানো হয় মোমবাতি দিয়ে সবাই একসাথে সেই লাইটিং দেখতে এবং সেই সমস্ত সাজানো দেখতে যায় এবং সেখানে সব ধর্মের সব রকমের মানুষই এই উৎসবটি উপভোগ করে খ্রিস্টানরা সেই দিন কেক বানায় এবং তারা তাদের আত্মীয় স্বজন বা কোনো বন্ধু বান্ধবদের বাড়ি কেক কেক দিয়ে আসে বা কাউকে নেমন্তন্ন করে সবাই একসাথে সব ধর্মের মানুষই একসাথে সব রকমের উৎসব টি পালন করে পর্যটকদের এই উদযাপনের অংশ হতে দেওয়া যায় তবে কিছু ক্ষেত্রে পর্যটকরা পরিবেশের ক্ষতি করে তারা এখানে ঐতিহ্য ঐতিহ্যকে নষ্ট করে দেয় পরিবেশ নোংরা করে বা অতিরিক্ত পর্যটকের জন্য জনসখ্যার ঘনত্বের বৃদ্ধি হয় স্থানীয় প্রাকৃতিক সম্পদের ক্ষতি হয় কিছু প্রাকৃতিক দৃশ্যেরও ক্ষতি হয় কিন্তু তারা যদি এখানে আসে তাহলে তাদের সংস্কৃতি ও জীবনযাত্রা সম্পর্কে আমরা জানতে পারি এবং সেটার জন্য আমাদের রাজ্যে নতুন সাংস্কৃতিক একটা নতুন প্রভাব পড়ে এছাড়া পর্যটনের কারণে স্থানীয় ব্যবসা যেমন রেস্তোরাঁ হোটেল এই সমস্তগুলো চাহিদা বাড়তে পারে তাই পর্যটকদের এই উৎসব অনুষ্ঠানের অংশ হতে দেওয়া যায়